হাঁস মুরগি পশু পাখির অনেক রকমের রোগই হয় তাদের যেরকম হাঁস চুন পায়খানা করে মুরগিও চুন পায়খানা করে তারা ঝিমিয়ে থাকে গরুর গায়ে পক্সের মতো একটা ঘা হয় ছাগল ভেড়া তাদেরও ঘা হয় গায়ে পক্সের মতো তাদেরকে যত্ন সহকারে তাদেরকে ওষুধ গায়ের ওষুধ আলাদা আছে খাওয়ানোরও ওষুধ আলাদা আছে তাদেরকে গায়ে লাগিয়ে দিতে হয় ফের খাইয়েও দিতে হয় হাঁস মুরগি চুন পায়খানা করার জন্য তাদের জন্য ওষুধ আনতে হয় এনে তাদেরও খাওয়াতে হয় খাইয়ে হচ্ছে কি তাদেরকে ফের তাদের ঘ ঘরে মানে রেখে দিতে হয় চুন পায়খানা কোললে তারা ঝিমিয়ে থাকে